আমি যেভাবে ব্যাকরণ এবং কাঠামোর মতো প্রযুক্তিগত দিকগুলি সাথে লেখার সৃজনশীল দিকের ভারসাম্য বজায় রাখি সেগুলি হলো আমি লেখার সময় গল্প লেখার সময় ব্যাকরণের সব দিক ফুটিয়ে তোলার চেষ্টা করি যাতে আমার লেখার ব্যাকরণের প্রযুক্তিগত দিকগুলি ফুটে ওঠে তার সৃজনশীলতা বজায় থাকে হ্যাঁ আমি সৃজনশীল লেখার কোর্স নিয়েছিলাম